গ্রাম্য মানুষজন সাধারণত গ্রাম্য ভাষাতেই কথা বলে থাকে এছাড়াও প্রত্যেক এলাকার যেমন বিভিন্ন ধরনের ভাষা রয়েছে তাদের সাংস্কৃতিক পরিচয়ও রয়েছে তারা গ্রামের মানুষ সাধারণত খুব ভদ্র ভাষায় কথা বলে না কিন্তু তাদের কথাগুলো খুব সুন্দর ও মিষ্টি শোনায় এছাড়াও যারা ভাষা বলতে পারে না তারা যোগাযোগ করে ইশারায় বা অঙ্গভঙ্গিতে যারা ভাষা বলতে পারে না তারা হচ্ছে বোবা বলা হয় সাধারণত তারা মানুষকে ইশারায় কথা বলতে থাকে আর এইসব ইশারা আমাদের গ্রামের মানুষজন খুবই ভালোভাবে বোঝে এবং তাকে উত্তর দেয় যাতে না সে আলাদা কোনো খারাপ মনে করে এইভাবে আমাদের গ্রামের বিভিন্ন মানুষের মুখের ভাষাগুলি খুবই সুপ্রাচীন ও সুমিষ্টভাবে এতোদিন চলে আসছে